হ্যাঁ বলুন যেগুলো ও আপনার দোকানে কি ওই স্কুলের সব সামগ্রী সব কিছুই পাওয়া যায় আমার ওই বাচ্চাকে স্কুলে ভর্তি করবো তাই স্কুলের ওই সব সামগ্রী দরকার আপনার স্কুল ব্যাগ থেকে বই খাতা বই খাতা তারপরে আপনার যতো যাবতীয় যা জিনিস লাগে আপনার বই থেকে খাতা কলম রোল রবার সবই পাওয়া যায় কি ও আপনার আপনার দোকানে গেলে কি আপনি ওই ওই এরকম একটা একটা করে বিক্রি করেন না একসঙ্গে মানে আমাকে বেশি করে নিতে হবে হোলসেলারের মতো দোকান

না আমি বাচ্চার জন্য নেবো তবে আমি যদি আপনার কাছে খাতা নিই ডজন হিসাবে তো আপনি দামটার কি কী রকম নেবেন একটার দামে নেবেন না ডজন হিসাবে নেবেন

আর ওই জ্যামিতি বক্সের দাম কী রকম হবে আপনার ওখানে কতো বাজেটের মধ্যে পাবো আর ওই জ্যামিতি বক্সের কথা বলছিলাম ওখানে কি আপনার সব ধরনের সব কম্পানিরই জ্যামিতি বক্স পাওয়া যায় আর আপনার ওখানে কি ওই মিল্টনের বোতলগুলো জলের বোতলগুলা পাওয়া যায়